আসানসোল থেকে কলকাতা যাওয়ার আমার ট্রেন ছিল দশটার সময় আমি নটার সময় বানপুর থেকে ক্যাব বুক করেছিলাম আসানসোল যাব বলে কিন্ত ক্যাবটি আসতে লেট করে এর জন্য আমি আমার ট্রেন মিস করি আর এই জন্য আমি ক্যাবের পেমেন্ট করতে পারবো না